মাছ ধরার সফল ভ্রমণের জন্য একটি মজবুত নৌকা জাল এবং মাছেদের কিছু খাবার দরকার যাতে মাছগুলো জালের মধ্যে আসতে পারে হ্যাঁ এই সফলতা আমি উদযাপন করি হ্যাঁ একে অপরের উৎসাহিত করার জন্য মাছ ধরার সময় আমি স্লোগান বা গান গাই